হ্যালো হ্যাঁ আছে বলুন কী মাছ লাগবে কী বড় নেবেন না ছোট নেবেন

হুম মাছের আবার কেজির উপরে নির্ভর করে দাম আমি এখন তো কেজি দিচ্ছি তো চল্লিশ টাকা করে কেজি দিচ্ছি হ্যাঁ দিয়ে দেব আর অন্য কোনও মাছ লাগবে নাকি আমার এখ আড়ত থেকে আপনার ঘরে মাছ কেটে চলে যাবে ওখানে আমার লোক থাকবে ওখানে পরিষ্কার করে রাঁধুনি পর্যন্ত পৌঁছবে আমার দায়িত্ব থাকবে আপনি কী কী নেবেন ছো বড় না না গলদা চিংড়ি নেবেন ছোট সত্তর টাকা কেজি নিয়ে হচ্ছে তো এখন হ্যাঁ আপনি বেশি নিলে তো দাম তো একটু কমাতেই হবে কত নেবেন সেটা বলবেন তো দশ কেজি আপনি দেবেন তাহলে পঁয়ষট্টি করে দেবেন আপনি না আগে কিছু পেমেন্ট করতে হবে নাহলে তো আমি তো মাছ তো পাঠাতে পারছি না আমি কিনতে হবে তো আমাকে তো মাছটা আগে হ্যাঁ হ্যাঁ আগে আপনি পেমেন্ট করবেন হাফ টাকা পেমেন্ট করবেন তারপর আমি মাছ পাঠাব আবার আমার লোক চলে যাবে মাছ দিতে আপনি ওই আমার লোকের হাতে মাছের টাকা দিয়ে দেবেন হ্যাঁ আপনার ঠিকানাটা একটু বলুন

মামো মামনি দাস আর অন্য কোনও মাছ লাগবে নাকি না চিংড়ি পোনা বাদে রুই কাতলা এরকম কোনও মাছ লাগবে নাকি হ্যাঁ ওটা তো আপনি ওটা দিচ্ছেন হ্যাঁ তাহলে এখন পে করবেন না দু দিন কিংবা তিনদিন পরে পে করবেন পয়েসাটা আপনার টাকাটা হচ্ছে টোটাল দশ কেজি চিংড়ি আর আর এটা হচ্ছে ষাট কেজি নিয়ে পঞ্চাশ কেজি নিয়ে আপনার হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা আপনি কত পে করবেন পাঁচ হাজার দিয়ে দেবেন

হুম ওকে ওকে ঠিক আছে হুম আপনার হুম হ্যাঁ মনে থাকবে আপনার বিয়েবাড়িটা কবে একটু বলুন তো আষাঢ়

ঠিক আছে যাব যাব হ্যাঁ হ্যাঁ যাব ঠিক আছে